টেরেস বাগান আর নিয়মিত বাগানের মধ্যে পার্থক্য একটাই টেরেস বাগানের ধরুন ব্যালকনিতে থাকে সেখানে বৃষ্টির সরাসরি বৃষ্টিপাত এবং রোদ এখানে পায় না আর নিয়মিত বাগানের মধ্যে রোদ শিশির বৃষ্টি সরাসরি পায় এটাই পার্থক্য